সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে গ্রামে পুরুষদের কথা শুনতে হবে যেমন বাপের বাড়ির কথা বাপের বাড়ি ছিলাম বাপের কথা শুনে এসেছি শ্বশুরবাড়ি এসেছি স্বামীর কথা শুনে শুনে চলছি আর শহরে ছেলেদেরও ছেলেরা মেয়েরা যে যার মতন সব যা যে যেটা পাচ্ছে সে সেটা করছে কিন্তু গ্রাম অঞ্চলে এটা হচ্ছে না গ্রাম অঞ্চলে পুরুষদের কথাই শুনতে হবে পুরুষদের কথা মেনে চলতে হবে যেমন আমার স্বামী যদি কোথাও যেতে বলে যেতে পারব না তো পারব না আর অনেকটা পরিবর্তন গ্রাম অঞ্চলেও হয়েছে যেমন আগে আমাদের মেয়েরা পর্দার মাধ্যমে থাকত এখন পর্দাতে থাকে না যে যেমন চলছে যে যেমন জামা কাপড় পরছে সে তেমন যে যেমন পরছে সে যার খুশি এখন আবার এখন অনেক পরিবর্তন এসেছে যেমন আমাদের মুসলিম এই মুসলিম সমাজে তখন নাচ গান এখন হয় তখন ছিল না এখন এখন রক্ত শিবির আমাদের এইখানে হচ্ছে এই বউদিদের জন্য আমি এখন রক্ত শিবিরে নাচ গান কবিতা যেমন রক্ত দেওয়া দান এসব সমস্যার হচ্ছে যেমন আমরা হিন্দু মুসলিম সব একই সাথে থাকি মিলেমিশে থাকি যেমন আমার স্কুলের বান্ধবী হিন্দু আছে আমরা মুসলিম আমাদের ইদ হয় ইদের সময় ওরা আসে আমরা নেমন্তন্ন করি ইদের সময় ওরা এসে ঘুরে যায় আমাদের ক্ষীর করি পায়েস করি খেয়ে যায় ঘুরে যায় ওদের এরম যখন পূজা হয় তখন আমরা যাই আমাদের নেমন্তন্ন করে আমরা পুজোর সময় যাই গিয়ে ঘুরে আসি